আমি প্রথম রান্না করতে শুরু করি আমার বিয়ের পর থেকে আমার যখন বিয়ে হলো তখন আমি নতুন ঘরে পা দেওয়ার পরে আমার শাশুড়িমা বললেন রান্না করতে হবে তো প্রথম দিন রান্নার কিছু জানি না রান্না করতে শুরু করে কী করব কিছু খুঁজে না পেয়ে মাকে ফোন করলাম আর না হলে হেড ফোনে ইউটিউব যে হয় সেই ইউটিউব খুললাম সেরকম মায়ের কাছ থেকে কিছু শুনলাম রান্নার কী কী দিতে হয় কী কী করতে হয় এবং দ্বিতীয়ত ইউটিউব থেকে দেখলাম যে রান্নাটা কীভাবে করছে রান্নায় কী কী দিচ্ছে এই সব দেখে আমি প্রথম রান্না শিখলাম এবং রান্না শুরু করলাম